নমস্কার মা শীতলা রেস্টুরেন্টে আপনাকে স্বাগত বলুন কী চাই আপনার আচ্ছা বলুন কী অর্ডার করতে চান হোম ডেলিভারি হবে নাকি বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন বাটার নান বাটার চিকেন এমনি সব রেগুলার খাবার জিনিস পাবেন চিকেন মাঞ্চুরিয়ান চাইনিজ প্রোডাক্ট সব কিছুই পাবেন আপনি বলুন কী লাগবে আচ্ছা আচ্ছা হুম আচ্ছা আচ্ছা আমি আপনাকে প্রাইস চার্টটা আপনার নম্বরে এখনই পাঠাচ্ছি আপনি দেখে নেবেন আপনি আপনার প্রোডাক্ট লিস্টে বলুন কী কী চাই আমি ওটা পুরোটা আপনাকে হোম ডেলিভারি করে দেবো আচ্ছা বিরিয়ানি পঞ্চাশ প্লেট সাথে কিছু চিকেনের আইটেম না মটন

একদম এ গ্রেড কোয়ালিটি আমরা বিদেশি রাঁধুনি দিয়ে আমরা রান্না করি আপনি চিন্তা করবেন না একদম খাবার খাবার কোয়ালিটি খুব ভালো হবে আপনার অ্যাড্রেসটা একটু আপনি কাইন্ডলি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেবেন ঠিক আছে আর এই এই নম্বরে এই নম্বরে আপনি হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করে দেবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখুন হুম